হ্যালো এটা কি উবের বা ওলা কোয়া ক্যাব সেন্টার হ্যাঁ আমি একটা ক্যাব বুক করতে চাইছি হ্যাঁ আমি এই আমি যাবো আপনার নিকো পার্ক থেকে ইকো পার্ক পর্যো ইকো পার্কে যাবো ঠিক আছে আমি এ ক্যাবটা বুক করে নিয়েছি ক্যাবটা বুক করার পরে ক্যাবটি এলো ক্যাবটি আসার পরে আমি ক্যাবে উঠে বসলাম এবং ক্যাবটি আমাকে সেই যথার্থ যথাযথ জায়গায় নিয়ে গেলো নিয়ে গিয়ে ড্রাইভার আমার কাছে বেশি টাকা চাইছে তখন আমি ডাইভারকে বললাম আমার কাছে বেশি টাকা চাইছেন কেন আমার তো বুক সেন্টার মানে যেখান থেকে বুক করেছিলাম সেই এজেন্সির সঙ্গে আমার কতা হয়ে গিয়েচে আপনি এসে এখন কেন আমার কাছে বেশি টাকা চাইছেন এ বিষয়ে নিয়ে ক্যাব ড্রাইভারের সাথে আমার সাথে অনেক মানে অনেক জড়াজড়ি হলো ড্রাইভার বলছে না আমার কাছেই টাকাটা দিতে হবে আমি বলছি না আমি এজেন্সির সঙ্গে কথা বলেছি এজেন্সির সঙ্গে আমার ভাড়া নিয়ে আগেই কতা বা আলোচনা হয়ে গিয়েছে আমি আপনাকে কোনো টাকা দিতে পারবো না